এটা কি ওষুধ দোকান থেকে বলছেন আচ্ছা ঠিক আছে আমার কতগুলো জিনিস লাগবে আপনার কাছ থেকে কি পাওয়া যাবে হুম প্যারাসিটামল কত করে দিচ্ছেন

পেটি কত করে দিচ্ছেন বলুন না আচ্ছা ঠিক আছে পাঁচ পেটি করে দেবেন আর ইনো আছে ইনো ইনো দশ ডজন করে দেবেন হ্যাঁ ইনো কত করে ইনো কত করে দিচ্ছেন ও ঠিক আছে দশ ডজন করে দিবেন আর ক্যালপল কত করে দিচ্ছেন পেটি সাড়ে সাতশো ঠিক আছে ওটা বারো পেটি করে দেবেন

আপাতত এগুলোই ছিল আর সেটজিন পাওয়া যাবে সেটজিন কত করে দিচ্ছেন পাতা ঠিক আছে কুড়ি পাতা কুড়ি পাতা করে দেবেন কুড়ি পাতা

আর বলছি আপনি পাঠাবেন কিসে করে না আমি তো যেতে পারব না আমার দোকানে চাপ আছে আচ্ছা কোন গাড়িতে করে পাঠাবেন সেটা তো বলুন আমাকে তো এখানে রিসিভ করতে হবে না আচ্ছা ঠিক আছে টাইমের মধ্যে দিতে পারবেন তো আমার পরশুর মধ্যে লাগবে পরশু কখন দিতে পারবেন আপনি বলুন না আমার তো সকাল দশটার মধ্যে লাগবে আমি তো সকাল নটায় প্রায় দোকান খুলি দশটার মধ্যে হলে ভালো হত আর কি আচ্ছা আপনি কোন বাসে পাঠাবেন কোন বাসে পাঠাবেন বলুন হুম আচ্ছা আচ্ছা আর জিনিসগুলো জিনিসগুলো হ্যাঁ বলুন না আমার দোকানে ডাইরেক্ট আর জিনিসগুলো জিনিসগুলো জিনিসগুলো নোট করে নিয়েছেন তো আচ্ছা ঠিক আছে তাহলে আর কী বলব এগুলোই হ্যাঁ ঠিক আছে আচ্ছা আচ্ছা আমি হোয়াটসঅ্যাপ করে দিচ্ছি